হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ অবশ্যই জানি আমি তো এইখানে যারা ঘুরতে আসে তাদেরকে তো আমি গাইড করে নিয়ে যাই তো আপনারা কি বাস স্ট্যান্ডে নেমে গেছেন নাকি আচ্ছা ঠিক আছে কোনও অসুবিধা নেই এখানে সুন্দরবনে এখানে বন রয়েছে খুব গভীর বন রয়েছে এটা নদীমাতৃক এলাকা এখানে নদী সমুদ্র সব কিছু দেখা যায় এবং এখানে বনে বাঘ দেখা যায় বাঘ বেরোয় এখানে সুন্দরবনে তো জানেন যে এখানে আসা মানে বাঘ দেখতে পাবেনই এখানে আরও বিভিন্ন রকমের পশু রয়েছে তো আমরা আমাকে যখন কল করেছেন এক ঠিক করেছেন আমি আপনাদেরকেস্ গোটা সুন্দরবনটাই ঘুরিয়ে দেখাব কোনও অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ কোনও অসুবিধা নেই আপনি আমা ঠিক জায়গাতে কল করেছেন আমাকে যখন কল করেছেন আমি আপনাদেরকে সব ঘুরে দেখাব খাওয়াব এবং সারা দিন আমি আপনাদের সাথেই থাকব তো আপনারা ক জন আসছেন

আমি দু হাজার টাকা নেব হ্যাঁ হ্যাঁ সব কিছু কমপ্লিট করে দেব ঠিক আছে কোনও চিন্তা করতে হবে না আমরাস আমি সব করে দেব কোনও অসুবিধা নেই ঠিক আছে আপনারা সাবধানে আসুন নেমে আমাকে কল করবেন আমি বাস স্ট্যান্ডের সাইডেই আছি ঠিক আছে

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন